হ্যাঁ এটা কি মাংস দোকান আচ্ছা এখানে মাংস কত কী পড়বে আমি ব্রয়লার মাংস অর্ডার দিতে চাই হ্যাঁ আমার বিয়েবাড়ি আছে আজকেই ব্রয়লারটাই অর্ডার দিয়েছিলাম কিন্তু ওই ছাগলের মাংস কি আছে নেই হুম আছে হুম ব্রয়লার কত কী দাম পড়বে হ্যাঁ ব্রয়লারই ব্রয়লারই নেব ব্রয়লারই নেব হুম কাটাই নেব কাটা এ কাটায় কত পড়বে আর পিসে কত পড়বে গোটায় ও ব্রয়লারই নিয়ে নিন আর কি ব্রয়লার দিয়ে দিন ষাট কেজি আর খাসি মাংস কত করে বলছে আপনি ধরুন যদি আপনি আমার ঘরে বাড়িতে এসেই কাটেন তাহলে কত করে পড়বে ছশো কুড়ি টাকা বাড়িতে এলে আর আমি যদি আপনার কাছ থেকে নিয়ে আসি ও আচ্ছা তাহলে একটু বেশ হ্যাঁ বলুন বলুন আমাদের বাড়িতে এসেই কেটে দিয়ে যাবেন অসুবিধা নেই আপনি পঞ্চাশ কেজি ছাগলটা ইয়ে মানে খাসিটা পঞ্চাশ কেজি আর ব্রয়লারটা ষাট কেজি হুম লিখে দিন আর সাত দিন পর

আমার রাত্রে বেলায়ই অনুষ্ঠানটা ইয়ে হবে অনুষ্ঠিত হবে বিকেলের মধ্যে আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি যাব কালকের মধ্যেই যাচ্ছি আমি আপনার দোকানে আর নামটা লিখে নিন হ্যাঁ হ্যাঁ শুভজিৎ দাস লিখে রেখে দিন হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কালকে যাচ্ছি হুম ঠিক আছে